আমি আগে যোগ ব্যায়াম করতাম না কিন্তু ধীরে ধীরে আমার শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিলো আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম দিনের শেষে দিনে কাজকর্ম করার কোনো অনুপ্রেরণা পেতাম না কাজকর্ম করতে মন চাইতো না শুধুই ক্লান্ত হয়ে পড়তাম সারা দিন অসুস্ত বোধ করতাম প্র প্রায় বেশিরভাগ সময় এ সময়ে আমাকে আমার এক বন্ধু যোগ ব্যায়াম করার জন্য অ যোগ ব্যায়াম করার জন্য কথা বলেন আমি তারপর থেকে আমি রোজ সকালে উঠে নিয়ম করে যোগ ব্যায়াম করি এতে আমি বাড়ির সমস্ত কাজ কাজকর্ম করতে পারি সমস্ত কাজকর্ম করতে আমার কোনো অসুবিধেই হয় না সারা দিন আমি ফুরফুরে মেজাজে থাকি এবং প্রাণবন্ত থাকি এই যোগ ব্যায়াম করার ফলে